হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

না না বর্ষার জন্যে জলে কাদাতে ওই রকম আগে ও সবজির কালার নষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতো আচ্ছা ঠিক আছে এবারে ভালো দেয়ার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে আর এবারের থেকে দেখে শুনে করা হবে কে বৃষ্টির জন্যে ঠিক মতো নেওয়া হয় নি আর কি মানে কালারও চেঞ্জ হয়ে গেছে তারপরে খরচ অনেক বেশি পড়ছে আচ্ছা ঠিক আছে এবার থেকে দেখে শুনেই নেওয়া হবে হ্যাঁ ঠিক না না এ আসলে বৃষ্টির জন্যে ফসল নষ্ট হয়ে গেছে অনেক সবজির ক্ষতি হয়েচে তারপরে প্রতিদিন সাপ্লাই নাই এই কারণে আর কি এরকম হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে